আমার কাছে আমার ল্যাপটপ রয়েছে যার ব্যাপারে আমি খুব নিজেকে ভালো মনে করি এবং তাকে ভালো সুকাজে ব্যবহার করি এবং এটির সাহায্যে আমি নিজে অ অনলাইন বা ইন্টারনেটের দ্বারা সুখবর এবং নতুন নতুন আপডেটস পেতে থাকি